আমার জানা দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা হল এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর তিন লক্ষ তেরো হাজার তিনশো ষাট পাঁচ লক্ষ সাত হাজার নশো আট লক্ষ দু হাজার দুশো পঞ্চাশ ন লক্ষ এক হাজার সাতশো পঁচানব্বই